আমি দক্ষিণ চব্বিশ পরগনার একজন বাসিন্দা এখানে অনেক রকমের শিক্ষার ব্যবস্থা আছে যেমন ছেলে মেয়ের সাঁতার শেখার ব্যবস্থা আছে ড্রয়িং ইস্কুল আছে ক্রিকেট ক্রিকেট খেলার ব্যবস্থা আছে অনেক ক্লাবে বড় বড় ক্লাবগুলোতে ছেলেদের ক্রিকেটের প্রশিক্ষণ দেওয়া হয় ছোট একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে যেমন অঙ্গনওয়াড়ি থেকে অঙ্গনওয়াড়িতে অনেক ইনফ্যান্ট বাচ্চা ভর্তি হয় আশেপাশে অনেক প্রাইভেট ইস্কুল আছে ইংলিশ মিডিয়াম ইস্কুলগুলোতে এখন বেশিরভাগ ছেলেমেয়ে পড়াশোনা করছে কারণ প্রায় সরকারি ইস্কুলে সেরকমভাবে ইংলিশ শেখানো হয় না বলে ইংলিশ মিডিয়াম ইস্কুলগুলোতে বেশি এখন ছেলেমেয়ে পড়াশোনা করছে বড় বড় যারা আছে তাদের সরকারি ইস্কুলে তো কিছু ছেলেমেয়ে পড়ে তারাও যে একেবারে খারাপ ভালো খারাপ রেজাল্ট করে সেটা না তারা অনেক ভালো রেজাল্ট করে অনেক কিছু করছে আশেপাশে অনেক বড় বড় কোচিং সেন্টার আছে সেখানে ছেলে বউ ছেলে মেয়েরা কোচিংয়ে চাকরির পড়াশোনা করছে চাকরি বাকরির ক্ষেত্রে তারা অনেক এগিয়ে যাচ্ছে আমাদের আশেপাশে এটাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাও কোনও ও জেলার চেয়ে পিছিয়ে নেই হ্যাঁ অনেক এগিয়েই আছে অনেক বিদ্যালয় যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি তারপরে আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এগুলো আমাদের কাছাকাছি আছে সবই কাছাকাছি বড় বড় কলেজ আছে অনেক আশেপাশে নেতাজি নগর কলেজ গড়িয়া অ্যাণ্ড্রুজ কলেজ এই কলেজগুলো আছে এগুলো খুব নামকরা বড় কলেজ কোনও অংশে মানে পিছিয়ে নেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা